আমাদের গ্রামের বয়স্ক ব্যক্তিরা গ্রামের পাড়ার যে আমাদের মোড় রয়েছে সেই মোড়ে গিয়ে সবাই মিলে একত্রিত হয় এবং কেউ সেখানে গিয়ে সমস্ত তাদের বন্ধু বান্ধব মিলিত হয় এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কথা খুব কথাবার্তা বলেন এবং তাস খেলেন লুডো খেলেন কেউ আবার দাবাও খেলেন